আচ্ছা আপনি বললেন সংযোগ স্থাপন সংযোগ স্থাপন বলতে আমার মতে প্রথম পয়েন্ট হিসেবেই আসতে চায় ধর্মীয় উৎসব সেক্ষেত্রে আপনি যদি বলেন যে বাঙালিদের উৎসব হিসেবে যদি ধরা হয় তাহলে দুর্গা পুজো আসছে দুর্গা পুজো বলতে এটা তো কোনও জাতি বিশেষ বা ধর্মীয় হিসেবে তো পুজো নয় এটা সমস্ত মানুষ সেখানে একত্রিত হতে পারে এটা কোনও জাতির বা ধন ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয় আবার ধরুন যদি মুসলিমদের ক্ষেত্রে ধরা হয় তাহলে ঈদ বা মহরম এটাকেও ধরা যেতে পারে এখানে আমরা জাতি ধর্ম সমস্ত কিছু ভুলে সব মানুষ একত্রিত হতে পারি দ্বিতীয় পয়েন্ট হিসেবে যদি বলা হয় আমার মতে খাবার হিসেবে যে সমস্ত দোকানগুলো ওই ধর্মীয় অনুষ্ঠানে বসে সেক্ষেত্রেও সমস্ত কিছু ভুলে আমরা সেই সমস্ত দোকানগুলোয় মানে খাবার পাই যে খাবারগুলো ধরুন এ দক্ষিণ ভারতের কোনও খাবার সেটা শুধুমাত্র দক্ষিণে গেলে যে পাওয়া যায় তা নয় সেটা দেখা যাচ্ছে যে ধর্মীয় অনুষ্ঠান হলে সেক্ষেত্রে সুবিধে কী সেখানে ধর্মীয় অনুষ্ঠানের দোকান সেই সেই সমস্ত দোকান বসে যেমন চাইনিজ খাবার যদি ধরা হয় চাইনিজ খাবার তো এখন সমস্ত মানুষই বেশি পছন্দ করে দেখা যাচ্ছে এছাড়া যদি তৃতীয় পয়েন্ট হিসেবে বলা হয় তাহলে বিনোদন অর্থাৎ ওখানে যদি যে সমস্ত অনুষ্ঠান হয় অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান সেক্ষেত্রে গ্রাম বাংলায় যে সমস্ত সঙ্গীত হয়ে থাকে অর্থাৎ যেগুলোকে আমরা ফোক সঙ্গীত বলা হয় সেগুলোর ক্ষেত্রে দেখা যায় যে সেই সমস্ত মানুষ এ সম্পর্কে অবগত হতে পারি সেই জায়গার মানুষ সম্পর্কে অবগত হতে পারি এছাড়া যে সেখানের নৃত্য সেটা হতে পারে সেখানকার লোকাল নৃত্য অথবা হতে পারে যে আধুনিক কোনও নৃত্য বা কোনও বাংলার ক্লাসিকাল ড্যান্সগুলি আর যদি বলেন যে সংযোগ মাধ্যম আয়ুর্বেদিক ঔষধ দোকান ধরুন ঔষধ দোকান কিছু কিছু ঔষধ দোকান হয় এমনই যে ঔষধগুলো ধরুন আমরা পাচ্ছি না আয়ুর্বেদিক ওষুধ যেমন ধরুন দক্ষিণে বলি কোনও গাছ থেকে ওষুধ তৈরি হয় সেই ওষুধটা আমরা এক্ষেত্রে সমস্ত দোকান থেকে তো পাওয়া যায় না কিন্তু দেখা যায় যে একটা মেলায় যদি আয়ুর্বেদিক দোকান বসে সেখানে অনেক জায়গা থেকেই দোকান দেয় এবং এক্ষেত্রে সুবিধে কী এক্ষেত্রে জাতি ভেদাভেদ সমস্ত কিছু ভুলে মানুষ কিন্তু ওষুধের প্রয়োজন প্রত্যেকেরই সেক্ষেত্রে মানুষ মানুষের সাথে মিলিত হতে পারে সবার শেষ কথা আসছে যে আমরা মানুষ আমরা একত্রিত হতে গেলে একটা উৎসব বা মেলার অবশ্যই প্রয়োজন